হ্যালো চালের দোকান তো বলছি আমার বাড়িতে অনুষ্ঠান আছে পঞ্চাশ বস্তা পঞ্চাশ বস্তা চাল লাগবে চালের দামটা একটু চালের দামটা একটু বলুন না কেমন কী কীরকম চাল নিলে ভালো হবে আর চালের দাম কেমন কী কোন চালে কত দাম সেটা একটু বলুন না পঞ্চাশ বস্তা চাল লাগবে হ্যাঁ অনুষ্ঠান বাড়ি আছে পুজো বাড়ি কালো নুনিয়া চালের দাম কত আর বাদশাভোগ হলে দামটা কত কালো নুনিয়া কালো নুনিয়াটার দাম একটু দেখে করুন না কারণ আপনার দোকান থেকেই তো কেনা চাল কেনা আরে করি কোনো অনুষ্ঠান বাড়িতে আরে আপনি কালো নুনিয়া চালের দামটা একটু যদি দেখে করতেন তাহলে ভালো হতো অনেক পঞ্চাশ বস্তা নিতাম তো আপনাদের তো লাভ তো থাকবেই তাও একটু যদি দেখে করতেন কারণ এত কাজঘর করছি মানে একটা তো খরচা রয়েছে সেই জন্য বলছি একটু চালটার দামটা যদি একটু দেখে করতেন তাহলে ভালো হতো আচ্ছা কবস্তা নিলে আপনি একটু কম দামে দিতে পারবেন সত্তর বস্তা এত বস্তা নিয়ে আমি কী করব অনেক হয়ে যাচ্ছে না সত্তর বস্তা একটু যদি দেখে করতেন আর একটু তাহলে আমি চালের পরিমাণ বস্তার পরিমাণটা একটু বাড়িয়ে দিতাম তাহলে একটু দেখে করুন না তবুও একটু চেষ্টা করলে ভালো হত কারণ বুঝতেই পারছেন তো কাজঘর মানে খরচা তো রয়েছেই ঠিক আছে রাখছি তাহলে